হ্যাঁ বলছি বলুন হ্যাঁ ভালো আছি আপনি কে বলছেন ও আচ্ছা আচ্ছা প্রীতমের মা আচ্ছা ভালো আছেন তো আগে তো খুব ভালো পড়াশুনা করত আরে এই ইদানীং একটু দেখছি একটু গণ্ডগোল করছে আর কি ঠিকঠাক পড়াগুলো করে নিয়ে আসছে না লেখাটাও দেখছি হাতের লেখা দিচ্ছি হাতের লেখাগুলো অর্ধেক করছে কিছুটা করেনি হ্যাঁ ও হ্যাঁ না আপনিও একটু বাড়িতে এক ঘণ্টা মতন একটু দেখবেন আর হাতের লেখাটা না একটু খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি পারলে একটু হাতের লেখা মানে যে পড়াগুলো দিচ্ছি ওইগুলো একটু ঘরে লিখে প্র্যাক্টিস করানোর ব্যবস্থা করুন ঠিক আছে বেশি নয় এক ঘণ্টার জন্যে হ্যাঁ ওই ওই হ্যাঁ বলছি ওই লেখাটায় একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে আর কি মানে মুখস্থ ধরছি ধরুন মুখস্থটা ঝরঝর বলে দিচ্ছে ঠিক আছে কিন্তু যখনই ওকে লিখতে দিচ্ছি তখনই আমরা দেখছি কোথাও লেখাতে বানান ভুল ইংলিশের মাঝখানে মাঝখানে ক্যাপিটাল লেটার ঢুকিয়ে দিচ্ছে কী বলছি বুঝতে পেরেছেন হ্যাঁ এই রকম টুকটাক কিছু একটা ভুলভাল হয়ে যাচ্ছে আর কি আর কিছু অসুবিধার কিছু নাই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পড়া ধরতে বললে তো এখনই সে দুমিনিট যাবে না সব পড়াকে এখনই ধরে দেবে কিন্তু লেখাতে গেলেই ওর একটু প্রচণ্ড একটু গণ্ডগোল প্লাস এই তো হয়ে গেছে স্যার হয়ে গেছে স্যার আর বাকি ছেলেদেরকে যে দেখাব করব গণ্ডগোল করতে লেগে যাচ্ছে আবার ওকে মুখ করে রাখতে হচ্ছে একটু আগের থেকে আগে একটু শান্ত ছিল এখন একটু বড় হচ্ছে যত তখন দেখছি গণ্ডগোল হচ্ছে

হ্যাঁ হ্যাঁ ওই খারাপ হয়েছে বলতে হাতের লেখাটার জন্য আর বানান ভুলের জন্য আর কি

কিছু নয় সন্ধ্যাবেলার দিক করে এক ঘণ্টা মতন আপনার পাশে বসা করাবেন ঠিক আছে পাশে বসা করে যখনই বলবে পড়া হয়ে গেছে চাপা দিয়ে লেখা করাবেন

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর যাব সময় পাইনি আর কি আর এই কাজের মধ্যে এই টিউশানের চাপে যাওয়া হয়নি আর কি আপনারা সব ভালো আছেন তো

হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা ঠিক আছে হুম হুম